বাগান করতে আমি ভীষণ ভালোবাসি বাগান করতে আমাকে কেউ অনুপ্রাণিত করেনি সাধারণত আমি নিজে থেকেই ভীষণভাবে অনুপ্রাণিত তাছাড়া আমি ছোট থেকেই বাগান করতে দেখে এসেছি আমার বাবা মা বাড়ির অন্যান্য সদস্য যারা বেঁচে ছিল আমি দেখেছি তারা ভীষণভাবে বাগান করতে এবং আমি নিজেকে ছোট থেকে বাগান বাড়ি করে এসেছি যেহেতু আমি গ্রামের মানুষ সেই জন্য আমি গ্রামের সব কিছু আমার নখদর্পনে বাড়িতে বাগান করা মাঠে চাষ করা তারপরে বাড়ি যদি আমি সবজি চাষ করি সেক্ষেত্রে আমি সেই সবজি খেতে পারি আবার বিক্রয় করতেও পারি বাড়িতে লাগানো সব সবজি কোনো সার তেল এগুলো থাকে না সব কিছু আলাদা রকম একটা সার থাকে সেই জন্য আমার ভীষণ ভালো লাগে তাছাড়া বাড়ি যদি শাক সবজি বা ফল মূল লাগিয়ে রাখি বাড়ির সৌন্দর্য আর তা অন্য রকম লাগে দেখতে যদি কারণে আমি বাগান করতে ভীষণভাবে অনুপ্রাণিত